আমাদের গ্রামীণ সমাজে কত্থক ফোক এই সমস্ত নাচগুলি খুব বেশি প্রচলিত এই সমস্ত নাচগুলি ছাত্রছাত্রীরা শিখেও থাকে ও এগুলি বিভিন্ন গ্রামীণ অনুষ্ঠানে করে থাকে আর যে সমস্ত সিনেমা গান সেগুলো তারা নাচ করে থাকে এই সমস্ত মিলিয়েই আমাদের গ্রামীণ বিভিন্ন অনুষ্ঠান যেমন দুর্গা উৎসব এখানে তারা বিভিন্ন ধরনের দুর্গার গান বা কত্থক ইত্যাদি নাচ করে থাকে ও তারা ও তারা আজই ও তারা বিভিন্ন ধরনের গানের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে এ ফোক নৃত্যও করে থাকে এই সমস্ত মিলিয়ে আমাদের এখানে খুব এইসব উৎসবে গ্রামীণ লোক জড়ো হয় ও গ্রামীণ বাচ্চাদের এই নৃত্য অনুষ্ঠান দেখে ও তারা উপভোগ করে মানুষরা খুব ভালোভাবে এটা উপভোগ করে ও তারা এটার খুব প্রশংসা করে